খেলাধুলা হল একমাত্র পথ যেটির দ্বারা আমাদের যুব সমাজ সঠিক পথে আসতে পারে নাহলে বর্তমানে যুব সমাজ প্রধানত নেশার দিকেই ঝুঁকে পড়েছে যেমন গাঁজা বিড়ি মদ এইসব নেশা করে বর্তমান যুব সমাজ নির্দিষ্ট তলানিতে চলে গেছে এইসব নেশার পথ থেকে ফিরে আসার জন্য আমাদের খেলাধুলায় লিপ্ত হতে হবে খেলাধুলা সাধারণ মানুষের যেমন মানসিক ও শারীরিকভাবেও গড়ে তুলতে ভালোভাবে পারে এই খেলাধুলার মাধ্যমে আমাদের মনের বিকাশ ঘটে এবং শারীরিক গঠনেরও বিকাশ ঘটে খেলাধুলা করলে আমরা সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো এবং এই সমস্ত কাজে আমাদের খেলাধুলারই প্রয়োজন বেশি এছাড়াও একটি চাপমুক্ত যুব সমাজ গড়ে তোলার জন্য বিভিন্ন এলাকায় রাজ্যে জেলায় সরকারের তরফ থেকে খেলাধুলার জন্য বড়ো বড়ো মাঠ এবং অন্যান্য সামগ্রীরও যথেষ্ট যোগান দিয়েছে যেমন প্রত্যেক এলাকায় খেলার জন্য বড়ো বড়ো মাঠ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং বিডিও অফিস থেকে বিভিন্ন সরঞ্জাম যেমন ব্যাট বল ভলিবল এবং বুট এইসব ইত্যাদি সমস্ত সরঞ্জাম সাধারণ মানুষ বা বেকার যুবক যুবতীকে দেওয়া হয় যাতে যুবকরা মাঠের মধ্যে নেমে একটি প্রতিযোগিতামূলক পথের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এছাড়াও খেলাধুলায় মানুষের জীবনকে আজ সফল করে তুলতে সাহায্য করেছে